হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক বিভ্রান্তিকর খবর ছড়ায় অনেক সময় অনেক সময় দাঙ্গাও হয়ে যায় তখন সরকার কী করে সেই জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়